হ্যাঁ এটা কি বাথরুম পাইপের দোকান তা বাথরুমের আছে অ্যাঁ নিচে নিচে নিচে জলের ট্যাংক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না কাজ তো প্রথম কাজ করবো

ওগুলো তো নেই ওগুলো দিতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা মোটা পাইপ মোটা পাইপ লা কল ট্যাপ কল গোটা তিনেক লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ